হ্যালো বলুন

কাপড়

বোরডাঙ্গী সুপারমার্কেটে নতুন পোশাক আছে

হ্যাঁ ভালো হবে

দামও কম হ্যাঁ আপনি আসুন একদিন আমি আপনাকে নিয়ে যাবো দশটা থেকে আটটা

ছেলেদের পোশাক না মেয়েদের পোশাক

সঙ্গে বাচ্চাদেরও আছে

কবে আসবেন বলুন আমি সেদিন ফাঁকা আছি হ্যাঁ বুধবার আর শনিবার যাতে না হয় নতুন ব্যবসা বোঝেন তো

তাহলে এই মার্কেট থেকে নিলেই হবে বোরডাঙ্গী সুপারমার্কেটে নতুন পোশাক আসবে

হ্যাঁ